ছোটবেলায় আমাদের যেসব ওই হসপিটাল সরকারি যে হসপিটালগুলো ছিল তাতে করে দেখা যেত হসপিটালের বেড থাকত না ওই নিচে সব শুয়ে রেখে দিত ডাক্তারও ভালো থাকত না এখন কিন্তু তার থেকে অনেক উন্নত হয়েছে অনেক হসপিটাল অনেক ডেভেলপ হয়েছে অনেক ভালো ভালো ডাক্তার আছে অনেক ভালোভাবে সেটা আছে সব রুগীদের দেখাশোনার দিক থেকে খুবই ভালোই শোয়ার ব্যবস্থা আছে তার পরে গ্রামের এই রাস্তাঘাটগুলো আগে যা ছিল সমস্ত কাদা চটকে চটকে যেতে হতো কাদা মারাতে হতো অনেকটা করে গদ হতো এখন কিন্তু উন্নত হয়েছে সেই সব রাস্তাগুলো ঢালাই হয়ে গিয়েছে কিছু রাস্তা পিচও হয়ে গিয়েছে পিচের রাস্তা কিছু ঢালাই রাস্তা এই সব উন্নতির দিক থেকে সরকার অনেক উন্নতি করেছে আরও কিছু যদি উন্নতি করতে পারে তাতেও ভালো হয় আরও যতটা ডেভেলপ হয় ততটাই ভালো গ্রাম অঞ্চল আমাদের গ্রামে আগে মানুষ সহজে আসতে চাইত না এই গ্রামের রাস্তাঘাট এত খারাপ ছিল কিন্তু এখন সেইগুলো খুব ভালোই হয়েছে খারাপ মোটেই নয় খারাপ বলা যাবে না